আমি আমি একজন কৃষক আমার সব একটাই চাষ করে খাই তো যাতে ভালো ফসল পাই তার জন্যে অনেক কিছু ব্যাপারে আছে এবং প্রথমে জমিতে হাল দিতে হয় তার পরে বীজ রোপণ করতে হয় তার পরে ওটাকে নিয়ে আবার বীজটা অন্য জায়গায় তুলে পুঁততে হয় জমিতে তার পরে গাছ একটু এ হলে তাকে সার মারতে হয় বিষ মারতে হয় যাতে না ক্ষতি হয় তার জন্য বিষ দিতে হয় দেওয়ার পরে দা ধানটা পাকলে তার পরে এটা পেকে পাকলে কাটা হয় কেটে খামারে তুলতে হয় তোলার পরে ধানটা ঝেড়ে গোলায় তুলতে হয় পরিষ্কার করে তার পরে ওই খড় মানে খড়টা আলাদা করে নিতে হয় ধান তুলে ওই ধান কিছু ধান বিক্রি করতে হয় কিছু রেখে দিই বিক্রি করে যাতে সারা বছর চলে সেই টাকায় সংসার চলে সেরকম ব্যবস্থা করতে হয় এবং ওর উপরে নির্ভর তো আর তো কিছু করার নেই ওই নিয়ে আমাদের নির্ভর যাতে ভালো ফসল ফললে আমাদের ততই ভালো হয় কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই যা হয় তাই নিয়ে আমাদের চলতে হয় কোনো রকমে